আমাদের ভারতে অনেক মানুষই বসবাস করে তাদের মধ্যে অনেকেই এই ব্যবসায়ীক উদ্যোগ নীতিগুলি সম্পর্কে জানে আবার অনেকেই এই ব্যবসায়ীক নীতিগুলি সম্পর্কে নাও জেনে থাকতে পারে তাই যারা জানে তারা বলেন যে পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসায়ীক উদ্যোগ বা নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সেগুলি হলো যেখানে ভা ব্যবসায়ীকদের কারবারে কারবারে মালিক ও কর্মচারীদের মধ্যে একটি সুদৃষ্ট নিবিড় সম্পর্ক থাকা জরুরি তাদের ব্যবসায়ীদের মালিক ও কারবারের মধ্যে একটি সুসম্পর্ক থাকা এবং ব্যবসায়ীদের মধ্যে যারা জিনিসপত্র আমদানি বা রপ আমদানি কিনে বিক্রেতাদের বিক্রি করে তাদের যদি দাম বাড়িয়ে দেওয়া হয় তালে গ্রো মধ্যবিত্ত মানুষের পক্ষে এটি কেনা খুব জটিল হয়ে পড়ে এর ফলে মানুষ খুব সহজেই জিনিসপত্র কিনতে নাও পারে তাই গরীব দুখিদের ক্ষেত্রে এই সব জিনিসপত্র কেনা কষ্টকর হয় তার ফলে মানুষ ব্যবসায়ীতে বৈচিত্র্য দেখা দেয় ব্যবসায়ীক সম্প্রদায় বৈচিত্র্য বা অন্তর্ভুক্তির ক্ষেত্রে যে ইঙ্গিতগুলি দেখা যায় আমাদের পরিবেশের চারিদিকে যেমন ইতিবাচক পদক্ষেপ পরামর্শ বৃদ্ধির ফলে মানুষের মালিক ও কর্মচারীদের মধ্যে প্রশিক্ষণ নীতি পরিবর্তন করা যায় এছাড়া লক্ষ্য বস্তু নিয়োগও আমাদের পরিবেশে দেখ দেখা যায়